হ্যাঁ বলছি সে পিকনিকের কথাটা বলা হচ্ছিলো না অফিসে তাহলে পিকনিক করতে কোথায় যাওয়া হবে হ্যাঁ ওখানে তো নদী টদিও আছে পার্ক আছে দেখার তো অনেকই জায়গা আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ফ্যামিলি নিয়েই তো সব

আচ্ছা আর বাচ্চাগুলোও তো আনন্দ পাবে জাহাজে টাহাজে আছে ওখানে পার্ক আছে নানারকম সব দেখবে হ্যাঁ

সেটা বসে আলোচনা করাই ভালো ফোনে কি আর অত সব হবে হ্যাঁ একটু বসে হ্যাঁ পিকনিক তো শুধু মানে একা একা নয় তো কয়েকজন ফ্যামিলি গেলে সেটা আরও বিশেষ মানে ভালো লাগবে আর মজাও হবে হ্যাঁ পিকনিক হচ্ছে আনন্দর জায়গা হ্যাঁ আমি এখানে হ্যাঁ আমি এখানে বলে দেখবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমিও এখানে আশেপাশে কাউকে বলে দেখবো যায় নাকি আর গেলে আমি আপনাকে জানাবো আর তারপরেই গাড়ি টারি সব ঠিক করা হবে কিসে যাওয়া হবে সবকিছু ব্যাপারটাতো হুম হুম হুম সেটাই সবকিছু ব্যাপারটা তখনই বসে আলোচনা করা যে বোলেরো হবে না স্করপিও হবে না কি হবে কিসে যাওয়া হবে সেটা হ্যাঁ হ্যাঁ সেটা বসে তখন আলোচনা করা হবে ঠিক আছে